বাচ্চাদের আঁকানোর জন্য যে ভুল করে সেটা হল গোল ঠিকমতো করতে পারে না লাইন টানতে পারে না তো সেক্ষেত্রে সেগুলো বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে আর ভালো ড্রয়িং শিক্ষকের কাছে পরামর্শ নিতে হবে যে কীভাবে কী করলে কী হবে সমস্তটা কিছু জানতে হবে আর বই প্র্যাকটিস তো করতেই হবে বই ফলো না করলে আমাদের সমস্তটা ক্যাপচার করা যাবে না আর আর একজন ভালো শিক্ষক তার সাতে গাইড করতে হবে নাহলে তার ভুলটা কোথায় সে ঠিক ঠাক জানতে পারবে না আর প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে যে একদিন করলাম দুদিন করলাম না এটা করলে হবে না তো তারপর সে আস্তে আস্তে ভালো আঁকা প্র্যাকটিস শিখবে অনেকটা পরিবর্তন হবে ভালো একটা জায়গায় পৌঁছাবে ভালো একটা শিল্পী হয়ে উঠবে